আমার এলাকায় হসপিটাল আছে কিন্তু তার কোন কিছু সরঞ্জাম নেই আর না আছে ডাক্তার না আছে তার সরঞ্জামের পত্র কিছু দিন আগে আমার মেয়ে স্কুল যাবার পথে দশটার সময় তখন হচ্ছে পড়েছিল সাইকেল থেকে পড়ে যেয়ে দাড়ির কাছটা কেটে গেছিলো এবার ডাক্তার তা তড়ি ঘড়ি করে আমরা চন্দ্রকোনা হসপিটালে নিয়ে যাই সেখানে যেয়ে আমরা দশটায় পৌঁছেছি দেখছি কোন কিছুই সরঞ্জাম নেই এমারজেন্সিতে বলছি কোন পাত্তাই নেই কেউ বলছে সেলাই করার ছুঁচ নেই তো সুতো নেই কাঁচি নেই তুলো নেই এই নিয়ে চলছে কোন সরঞ্জামই নেই তারপরে ডাক্তারবাবু এসে বারোটার সময় সেই জায়গাটাকে সেলাই করলো প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল তার জন্য আমার মেয়ে একটু দুর্বল হয়ে পড়লো আমরাও প্রচুর চিৎকার চেঁচা মেচির পর ডাক্তারবাবু বলছে আমাদের এখানে এরকম পড়েছে এতে সেলাই করার কোন যন্ত্রপাতি নেই আপনারা চিৎকার করবেন না সে তো একটা ঘটনা গেল তারপর কিছু দিন আগে ওর মা এসেছিল বাড়িতে তার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিলো আমরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় সেখানে যেয়ে দেখছি কোন বেড নেই কোন বিছানা নেই কিছু নেই তা সত্ত্বেও মাটিতে শুয়ে এমনি সাধারণ সিমেন্টে শুয়ে মাদুর পেতে একটা বিছানা করে দেওয়া হল তখন তারা বলছেন আমাদের সিলিন্ডারে অক্সিজেন নেই অক্সিজেন সিলিন্ডারই নেই তাহলে এই তো হচ্ছে মানুষের রোগীর পরিষেবা দেওয়ার ডাক্তারদের পরিষেবা দেওয়ার এই তো মানে কাঠামো ভঙ্গি যাকে বলে মানুষ অসুস্থতা হয়ে গেলেও হসপিটালকে কোন সুবিধা আমরা পাই নি সব সময় আমরা অসুবিধার সন্মুখীন আমাদের হতে হয়